ও দি দোকানে কি লাল কালারের হিল তোলা জুতো আছে ও না অন্য কালার লাগবে না কেন এই পুজোর সময় তো আমার একটু ম্যাচিং করতে লাল কালারের জুতো লাগবে লাগবে তো পুজো সামনে বুঝতে পারছেন না দু এক দিনের মধ্যে হলে হবে দু তিন দিনের মধ্যে হলে হবে ও এনে দিতে পারবে লাল কালারের কিন্তু আচ্ছা এই সাত নাম্বার হলে হবে হ্যাঁ ভালো তো অবশ্যই আছি পুজোর টাইমে ভালো থাকবো না আসে নি মানে কী আমরা একটু এই বাইরে থাকি ভালো মন্দ জুতো দেখি তাই ওখান থেকে কিনে নিই সেল উঠেছে না একন একশো দেড়শো টাকার মধ্যে ওইগুলো বেশি পরা হয় একন আর পুজোর সমায় একটু শাড়ির সঙ্গে ভালো মন্দ পরতে হবে তাই আপনাকে বলছি

ও তাহলে লাল কালারের তাহলে লাল কালারের এনে দিতে পারবেন তো হুম ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি আর অর্ডার

ওই হাজার খানেক টাকার মধ্যে দিলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাগবে তো কিটো আছে ভালো মতো কিটো আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে